আমি গত পরশু পুরুলিয়া জেলার নডিহা থেকে স্টেশনে একটি ট্রেন ধরতে যাওয়ার জন্য একটি ক্যাব বুক করেছিলাম আমাকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার পর আমি বাড়িতে গিয়ে দেখি আমার টাকার ব্যাগটি হারিয়ে গেছে আমি অনুমান করেছি যে আমার ব্যাগটি গাড়িতে ফেলে এসেছি আপনি যদি আগের গন্তব্যে এসে আমাকে টাকার ব্যাগটি ফেরত দিতে পারেন তাহলে আমি উপকৃত হবো